পাখি দেখার সময় আমার দেখা সবচেয়ে অস্বাভাবিক পাখি মনে হয় বক কারণ বক যখন কোনো পুকুর বা ঝিল বা কোনো জলের কাছাকাছি বসে থাকে তখন তাদের দেখে মনে হয় পাখিটার মনে অনেক দুঃখ সে একভাবে জলের দিকে তাকিয়ে থাকে মনে হয় যেন সে কিছু খুঁজছে কিছু হারিয়ে ফেলেছে তার শরীরে কোনো ক্ষমতাই নেই কিন্তু যখন একটা মাছ সে শিকার করতে পারে তখন সে অ্যা এমনভাবে উড়ে মাছটা নিয়ে যেন সে শরীরে শক্তি খুঁজে পেয়েছে তার মতো শক্তি অন্য কোনো পাখির আর নেই এই যে হঠাৎ দুঃখ দুঃখ মুখ থেকে একটা শক্তি একটা ম শক্তিশালী একটা পাখিতে পরিণত হলো এটা যেন আমার কাছে একটা অস্বাভাবিক বিরল যা অন্য পাখির মধ্যে দেখা যায় না

বককে অস্বাভাবিক বিরল পাখি মনে হয়েছে